আমার মনে হয় রান্নার জন্য আমি খুব একটা বেশি সময় নিতে পছন্দ কোরব কেননা আমি চাইব যদি কম সময়ের মধ্যে বা যত তাতাড়ি রান্না হয়ে যাবে তাহলে আমি যে বাকি সময়টা পাব সেই সময়টা অন্যান্য কাজ করব বা আমার ছেলেকে নিয়ে একটু ব্যস্ত থাকব বাইরে বেরোবো সারা দিন যদি রান্নার মধ্যেই কেটে যায় তাহলে আমি আর বায়রের অন্য কিছু কাজও করতে পারব না বা ছেলেকেও সময় দিতে পারব না আমি সেই কারণেই মনে করব যে রান্নায় বেশি সময় দেওয়াটা আমি পছন্দভোগী নই যতো কম সময়ের মধ্যে এবং সুস্বাদু যে রান্নাটা হবে আমি সেই রান্নাটাই বেছে নেব আর সেই রকমই খাবার বানানোর চেষ্টা করব যেই রান্নাটা অল্প সময়ে এবং সুস্বাদু হবে আর খাবারটা দেখে নিতে হবে ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা যদি খুব খাবারটা ভালোভাবে সিদ্ধ হয় তাহলে সেটা শরীরের পক্ষেও ভালো তাতে হজমও হবে ভালো এই কারণে সব রকম গুণগত মান নির্ধারণ করেই আমি আমার রেসিপি তৈরি করব এবং সময়ও যাতে কম লাগে আমি সেটার চেষ্টা করব